ভারতের জনপ্রিয় যোগব্যায়াম এর গুরু ছিলেন বা আছেন বা বর্তমানেও থাকবেন বেল্লুর কৃষ্ণমাচার সুন্দররাজা আয়েঙ্গার ছিলেন একজন ভারতীয় যোগের শিক্ষক বা লেখক বলা যায় তিনি ব্যায়াম হিসাবে যোগের শৈলীর প্রতিষ্ঠাতা আয়েঙ্গার যোগ নামে পরিচিত এবং বিশ্বের অন্যতম প্রধান যোগ গুরু হিসাবে পরিচিত তারা বা আয়েঙ্গার ছাড়াও আরো অন্যান্য যোগব্যায়ামের গুরু আছেন তারা আমাদের মনকে অনুপ্রাণিত করে বিশেষ বিশেষ যোগব্যায়ামের সাহায্যে যেমন আমাদের শরীর স্বাস্থ্য নিয়ে ভাবা বা অন্যান্য কিছু এছাড়াও তারা মানুষের মনকে অনুপ্রাণিত করে তাদের বিশেষ কিছু জ্ঞানের কথা শুনিয়ে বা অন্যান্য যোগব্যায়ামের সাহায্যে